আমাকে যদি রাজস্ব আদায় করার জন্য খামারের পশুদের ব্যবহার করতে হয় তাহলে তা তো প্রথমে আমি পশুদের দুধ ব্যবহার করবো পশুদের দুধ দুয়ে বাজারে বিক্রি করলে আমি যথেষ্ট রাজস্ব আমদানি কোত্তে পারবো এছাড়াও যখন গবাদি কোনও পশু থেকে বাচ্চা বেরোবে যেমন গুরু থেকে যদি বাচ্চা বেরোয় ছাগল থেকে বাচ্চা বেরোয় তাদেরকে আমি যদি হাটে বিক্রি করি তাহলে আমি যথেষ্ট টাকা পাব তারপরও যদি আমার বেশি টাকার দরকার হয় তখন আমি বেশি হয়ে যাওয়া পশুকে বা অনেক বড়ো হয়ে যাওয়া পশুকে আমি বাজারে যেয়ে যথেষ্ট দামে বিক্রি করে দেব ফলে আমার কাছে যথেষ্ট রাজস্ব উৎপন্ন হবে